আমাদের ভারতবর্ষ এত সুন্দর একটা দেশ যে এখানে ধর্মীয় স্থান বলতে বে অনেক রকমের ধর্মীয় স্থান আমরা দেখতে পাই আর এই ধর্মীয় স্থানগুলির জন্যই আমাদের ভারতবর্ষ বিখ্যাত অন্যান্য যা দেশে এরকম ধর্মীয় স্থান কিন্তু দেখতে পাওয়া যায় না কিন্তু আমাদের ভারতবর্ষে অনেক ধর্মীয় স্থান দেখতে পাওয়া যায় যেমন আমাদের এখানে পুরী পুরীতে জগন্নাথের মন্দির রয়েছে এটা খুব বড়ো একটি ধর্মীয় স্থান যেমন রামেশ্বরম তারপরে আরও রয়েছে যেমন দ্বারকা ও বদ্রীনাথ আরও রয়েছে যেমন হিমালয় শহরের বদ্রীনাথ কেদারনাথের গঙ্গোত্রী ও যমুনোত্রী আবার আরও রয়েছে ছোটো দেশের ছোটো চার ধাম এসব বিভিন্ন জিনিস নিয়েই আমাদের ভারতবর্ষ গঠিত হয়েছে আর তাছাড়াও রয়েছে কালীঘাটের কালী মন্দির দক্ষিণেশ্বরের মন্দির কালী মন্দির এইসব মন্দিরগুলো আমাদের খুব বিশেষভাবে প্রভাব ফেলেছে আর এইসব জিনিসগুলো শুধু তীর্থস্থান হিসেবেও খুব পরিচিতি লাভ করেছে আর এই স্থানগুলির জন্যই আমাদের ভারতবর্ষ খুব বিশেষভাবে বিখ্যাত তাই আমরা মনে করি আমাদের এই দেশের মতো এত সুন্দর তীর্থস্থান আর কোথাও নেই তাছাড়াও আরও রয়েছে যেমন তিরুপতির মন্দির এই মন্দিরে বহু দূর দেশের লোকেরা আসে পুজো দিতে তাই আমরা মনে করি যে এই দেশের সাথে অন্য দেশের তুলনা করাই যায় না